আমি একবার একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করতে গিয়েছিলাম সেই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশটি হল পুরুলিয়া যেখানে গিয়ে আমার সত্যিই সেখানকার প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লেগেছে পুরুলিয়ার জলবায়ু ও আবহাওয়া ছিল খুবই সুন্দর এবং আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তার জন্য চারদিকের আবহাওয়াটা ছিল আরো সুন্দর পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় অবস্থিত সেই অযোধ্যা পাহাড়ও আমি দেখতে গিয়েছিলাম ওখানেরও জায়গাটা ছিল খুবই সুন্দর পুরুলিয়ায় কংসাবতী সুবর্ণরেখা দামোদর এইসব নদীগুলি আছে বলে পুরুলিয়া যেন আরো সৌন্দর্য হয়ে উঠেছে পুরুলিয়ায় বন আছে যেখানে নানা ধরনের বন্য প্রাণী বসবাস করে আর পুরুলিয়ায় পোড়ামাটির মৃৎশিল্প হস্তশিল্প নানা ধরনের তৈরি হয় পুরুলিয়ায় পুরুলিয়ায় নানা রকমের উৎসবও হয় তার মধ্যে ভাদু উৎসব তারপরে ছৌ নাচ হয় সেই ছৌ নাচও আমি দেখেছি এবং খুব ভালো লেগেছে আর পুরুলিয়ায় যেসব পোড়ামাটি মৃৎশিল্প যে তৈরি হয় হস্তশিল্প তৈরি হয় সেখানে যারা যেসব মানুষরা ঘুরতে যান তারা ঘুরে ঘুরে সেখান থেকে নানা রকমের জিনিস কেনাকাটা করেন আমিও সেখান থেকে কিছু মৃৎশিল্প এবং কিছু হস্তশিল্প কেনাকাটা করেছিলাম এবং সব কিছু মিলিয়ে আমার পুরুলিয়া জায়গাটাকে খুবই সুন্দর লেগেছে এবং আমার মনে হয় যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ বলতে পুরুলিয়া এক কথায় খুবই সুন্দর